আমি একবার গ্রামের বাড়িতে গিয়ে কাকার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়েছিলাম তো তখন ভাটা ছিল সে কারণে নৌকায় উঠতে গেলে আমার কাদা পার হয়ে যেতে হতো কাদা পার হয়ে যেতে হতো এবং কাদাই ছিল শামুক বিভিন্ন মাছের কাঁটা এবং বিষাক্ত পোকামাকড় এবং সেই কাদার মধ্যে পা দিলে সেই কাঁটা বা শামুক ফুটে যাওয়ার ভয় ছিল এবং রক্ত বাড় হতো আর বিষাক্ত জিনিস শরীরে ঢুকে গেলে অনেক রকম সমস্যা হতে পারে ও সেখান থেকে সাবধানতা অবলম্বন করতে হবে ঘূর্ণিঝড় বা খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়েছিলাম আমি একবার গ্রামের বাড়িতে গিয়ে কাকার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে সেখানে প্রচুর ঝড় প্রচুর মানে মেঘ কালো হয়ে যায় ঝিম ঝিম করে বষ্টিয় ও প্রচুর ঝড় শুরু হয় এবং আমার ভীষণ ভয় করতে থাকে এবং মনে হলো নৌকাটা ডুবে যাবে বা নৌকার মধ্যে জল ঢুকবে তা আমি ভীষণ কান্না করতে লাগলাম তখন কাকা সাবধানতার সঙ্গে নৌকাটা ডাঙায় ফিরিয়ে নিয়ে আসে আমি পরিচিত মোকাবেলা আমি কঠিন পরিচিত মোকাবেলা করেছি মানে যখন কঠিন কোনো পরিস্থিতিতে পড়েছি সবার আগে নিজের মাথাটাকে ঠান্ডা করি এবং চিন্তা করি যে ওটা কীভাবে ওটার কীভাবে সমস্যার সমাধান করা যাবে